আমার বাগান বানানোর যে রুটিন রয়েছে তাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমি আমার বাগানের শাক সবজিতে কোনো কৃত্রিম সারের ব্যবহার করি না আমার বাগানে আমি সর্বদাই গোবর সারের ব্যবহার করে থাকি এবং তা সপ্তাহে দু দিনের বেশি নয় গাছ এবং শাক সবজিগুলো যা আমাদের বাগানে রয়েছে তা পরিচর্যা করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তাতে জল দেওয়ার পন্থা তা ঋতুর ওপর নির্ভর করে পরিবর্তন হতে থাকে যে প্রথমে শুরু করি শীতকাল দিয়ে শীতকালে আমরা দুবার জল দিয়ে থাকি এক হচ্ছে ঘুম থেকে ওঠার পর এবং বিকেলে সূর্য অস্ত যাওয়ার ঠিক আগের মুহুর্তে এতে মাটিতে জলের কখনোই অভাব হয় না এবং গাছগুলি স সর্বদাই সবুজ থাকে এরপর আসে গ্রীষ্মকাল যখন এর ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা হয়ে যায় কারণ তখন দিনে চারবার জল দিতে হয় হতে হয় কিছু কিছু দিন দিতে হয় তার প্রধান কারণ হলো সূর্যের তাপ এবং বা বায়ু শুষ্ক থাকার কারণে মাটি ফেটে যায় তার জন্য ঘুম থেকে ওঠার পর একবার জল দিতে হয় ঠিক সূর্য যখন মধ্য আকাশে থাকে তখন একবার জল দিতে হয় এবং দিতে হয় বিকেলবেলায় কখনো কখনো সন্ধ্যাবেলাতেও জল দিতে হয় কারণ পুনরায় সকালবেলায় মাটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর আসে বর্ষাকাল বর্ষাকালের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি আপনি অতিরিক্ত জলের ব্যবহার করেন তখন গাছ পচে যাওয়ার সম্ভাবনা থাকে তার কারণ হলো বায়ুতে আর্দ্রতা তখন অনেকটাই বেশি থাকে এবং বৃষ্টিপাতও প্রায়শই লেগে থাকে তাই চেষ্টা করতে হয় যেন বর্ষাকালে যা বেশি জলের প্রয়োগ না হয় কিন্তু কোনো কারণবশত যদি বর্ষাকালের সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যায় এবং আবহাওয়া শুষ্কর দিকে এগিয়ে যেতে থাকে তখন প্রায়শই একটু জলের প্রয়োজ ব্যবহার করতে হয় দিনে একবার অন্তত তখন জল দিতেই হয় কারণ মাটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাতে এই সমস্ত পন্থার মাধ্যমে আমি আমার বাগানকে সাজিয়ে তোলার চেষ্টা করি আমার বাগানে যে সমস্ত শাক সবজি রয়েছে তা সর্বদাই সবুজ থাকে এবং তা খেতেও ভালো হয়